হ্যাঁ বলছি এটা কি মেডিকেল শপ হুম আমি একজন খুচরো বিক্রেতা বলছি

ও বলছি আপনার দোকানে কি মানে সব ধরনেরই ওষুধ পাওয়া যায় আর আচ্ছা ওষুধে কী রকম কী ছাড় আছে সব ধরনেরই মেডিসিন জাতীয় তারপরে ক্রিম জাতীয়

আচ্ছা বলছি আপনার দোকানে ব্যান্ডেজ ট্যান্ডেজ ব্যান্ডেজ তারপরে নানা ধরণের টেপ এই সমস্ত জিনিসও তো থাকে ডেটল হ্যান্ড ওয়াশ ও বাচ্চাদের বেবিফুডগুলো বলছেন নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে আর হচ্ছে আপনার দোকানে বেবি ফুড তাহলে আমি কিছুটা বেবি ফুডেরও অর্ডার করতে চাই আর ওটারও ছাড় আছে বলছেন বেবি ফুডেরও আর আর হচ্ছে ব্যান্ডেজ বা যে যে জিনিসগুলো ডাক্তারির যন্ত্রপাতি লাগে হাতের হ্যান্ড গ্লাভস তারপরে স্টেথোস্কোপ এসব থাকে নাকি ও আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আর আচ্ছা আপনার ওখানে কি যে রক্ত পরীক্ষা আরে করি ওই যে টিউবগুলো থাকে সেগুলোও কি পাওয়া যায়

আচ্ছা আচ্ছা আমি ওই তাহলে আপনার ওই সমস্ত ধরনের টিউব কিছু অর্ডার করতে চাই আর কিছু বেবি ফুড খাবার আপনি হচ্ছে আর আমাকে কিছু মেডিসিন মানে সমস্ত প্যারাসিটামল তারপরে স্যারিডন এই সমস্ত ধরনের যে ওষুধগুলো আছে ওইগুলো বা চটজলদি যেগুলোতে হয় কাজ যেমন মুভ ভোলিনি এই সবগুলো আমি এসবগুলো আপনি একটু লিখে নিন আপনি এই এই মালগুলো অর্ডার করতে চাই আপনি তাহলে কোনো কিছুর সাহায্যে কি পাঠিয়ে দিতে পারবেন আমাকে না আমাকে গিয়েই নিয়ে আসতে আচ্ছা আচ্ছা তাহলে আপনি আমার সমস্ত জিনিসপত্রগুলো আমি লিখে আপনাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিচ্ছি আপনি তাহলে সেই মাল অনুযায়ী আপনার ডেলিভারি বয়কে দিয়ে পাঠিয়ে দিন আমার দোকানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে দিদি ধন্যবাদ হ্যাঁ রাখছি